বিভিন্ন রন্ধন প্রণালীর অভিজ্ঞতা যদি বর্ণনা করতে বলা হয় আমার তবে আমি আমার প্রথম যখন আমি রান্না করেছিলাম তখনকার অভিজ্ঞতাটা আমি তাহলে একটু বলবো আমি প্রথম রান্না করেছি ডিমের ঝোল তখন আমার বয়স খুব ছোটোই ছিলো ওই মাধ্যমিক ক তখন পড়ছি আসলে মাধ্যমিকটা তো তখন পাশ করতে পারি নি যাই হোক তখন আমি প্রথমবার রান্নাটা করেছিলাম ডিমের ঝোলটা সে মানে কি বলবো এত বাজে রান্না হয়েছিলো ওরকম রান্না মনে হয় পরবর্তীতে আমার কোনো দিনও হয় নি সে তখন তো জানতাম না যে মানে মশলা কীভাবে কষাতে হয় মা বাড়িতে ছিলো না আমার ইচ্ছা হয়েছিলো যে আমি আজকে ডিমের ঝোল রান্না করে সবাইকে খাওয়াবো সেই জন্য আমি মানে ওস্তাদি করেই ডিমের ঝোলটা রান্না করতে গিয়েছিলাম মানে সেই ডিমটা ভেজে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আলু ডিম দিয়ে জল ঢেলে দিয়ে তার মধ্যে হচ্ছে মশলার যে গুঁড়োগুলো ছিলো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ জিরের গুঁড়ো সব জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে সেগুলো ফুটে একেবারে ভেসে সেই মানে জল একদিকে ঝোল একদিকে এরকম মানে অবস্থা এত বাজে রান্না হয়েছিলো ওটা আমার প্রথম জীবনের প্রথম অভিজ্ঞতা তবুও বাড়ির সবাই খেয়ে নিয়েছিলো কি আর করা যাবে প্রথম রান্না করেছিলাম বলে কথা তারপরে একদিন মানে সবথেকে আমার কঠিন যে রান্নাটা লাগে সেটা হচ্ছে আলু উচ্ছের তরকারি আলু উচ্ছের যে চচ্চড়িটা হয় ওটা মানে আমি যখনই করতে গেছি আমার খুবই খারাপ অভিজ্ঞতা হয়েছে মানে একদমই বাজে খেতে হয়েছে হয় মানে তেঁতো হয়ে গেছে না হলে অন্য কিছু ঠিক হয় নি মানে চচ্চড়ি টাইপের হয়ে গেছে একটু মশলাদার টাইপের হয় নি তো যাই হোক পরবর্তীতে ওটা আমি ভালো করার চেষ্টা করবো ভেবেছি আর রন্ধন প্রণালী সহজ বা কঠিন সেটা হচ্ছে বাঙালি যে রান্নাগুলো হয় সেগুলো আমার মনে হয় কঠিন আবার সহজও কিছু কিছু রান্না খুব কঠিন আছে কিছু কিছু রান্না সহজ রয়েছে এবং বিদেশি যে রান্নাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও কিছু কিছু সহজ রয়েছে রান্না আবার কিছু রান্না কঠিনও রয়েছে